হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম আমার একটি বাইক আছে আপনার কি ওখানে বাইক মডিফিকেশন করা হয় মডিফাই হয় ও আমার তো আছে আপনার এই অ্যাপাচে আর টি আর আছে ওয়ান সিক্সটি ফুল ফুল বডিই করব মডিফাই আর আপনার কিছু পার্টসও চেঞ্জ করব আবার যেমন সিটটা আমার স্প্লিট করব যেমন আমি নর্মাল সিট আছে আমার বাইকে আর একটু ই করতে হবে ওই স্টিকারগুলো চেঞ্জ করতে হবে আর আপনার ওখানে কি কারও মডিফাই করা হয় ও ও কার তো আছে আমার একটা কারও একটু মডিফাই করব ভাবছিলাম খরচ খরচটা কেমন একটু বলতেন ও তার তাই ও আচ্ছা আচ্ছা

আচ্ছা তো ই যেটা বলছিলাম যে তাও আপনার ওই লোকেশনটা যদি একটু বলতেন বাস স্ট্যান্ড থেকে কতো দূর হবে আপনার লোকেশনটা

হুম মিনিটে ও আচ্ছা বেশ ঠিক আছে নাহলে আমি গিয়ে কন্ট্যাক্ট করছি আপনাকে